রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা বলতে জলপ্রপাত হলে পশ্চিমবঙ্গের দীঘায় যেতে পারেন সেখানে অনেক কিছু দেখতে পাবেন জলের ঢেউ পাথর শামুক অনেক কিছুই দেখতে পাবেন সমুদ্র সৈকত বলতে এবং জাদুঘর মুর্শিদাবাদ এবং পাহাড় দেখতে গেলে দার্জিলিংয়ে যেতে পারেন সেখানেও অনেক কিছু দেখার জিনিস আসে মুর্শিদাবাদের অনেক কিছু দেখার জিনিস আসে সাংস্কৃতিক সেইখানে দেখেই আপনি বুঝতে পারবেন যে রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য কতটা এবং অনুভবও করতে পারবেন সংস্কৃতি সম্পর্কে জানতে এই সব জায়গাগুলোয় গেলেই আপনি বুসতে পারবেন দার্জিলিং কলকাতা জাদুঘর চিড়িয়াখানা সবই কিছু এইসবগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কারণ এগুলো না দেখে আপনি কিছু অনুভব করতে পারবেন না মুর্শিদাবাদ গেলে সাংস্কৃতিক কেন্দ্রটা বেশি বুঝতে পারবেন